হ্যাঁ আমি মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন যেমন মানসিক সমস্যা হয় প্রেম থেকে হয় প্রেম বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদ এবং চাকরি না পাওয়া এগুলো থেকে অনেক জনের মানসিক সমস্যা দেখা দেয় তাই এই কারণে আমি এগুলো থেকে অনেক রকমভাবেই সচেতন থাকি যাতে এইগুলো আমি অসফল হওয়ার ফলে যাতে আমার কোনো রকম মানসিক সমস্যা না আসে যেমন এই সব সমস্যাগুলো আসে কিন্তু এরকমও ডাক্তার থাকা বা কেন্দ্রে ডাক্তার থাকা দরকার যাতে এরকম মানসিক সমস্যাগুলো যখন আসে তখন তারা তার সাথে কথা বলে বা ভালোভাবে বুঝে যেন চিকিৎসা করতে পারে কিন্তু এই রকম আমাদের এখানে কোনো তেমন কোনো হাসপাতাল নেই যা হাসপাতাল আছে অন্যান্য চিকিৎসা করে অন্যান্য রোগের সমস্যার সমাধান করে কিন্তু আমাদের যে এই মানসিক সমস্যা এই মানসিক সমস্যাটা থেকে কেউ সমাধান করতে পারে না তাই এরকম ডাক্তার থাকা অত্যন্ত জরুরি কারণ শরীরের মধ্যে যত রোগ আছে সবই গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের এই মানসিক সমস্যা কারণ মানসিক সমস্যা যদি একবার তার শরীরে চলে আসে তার কোনো আর কাজে মন বসে না এবং কাজে মন না বসার জন্য এবং তার সাথে সাথে সে কোনো কাজও করতে পারে না এবং কোনো কিছু মনে রাখতেও পারে না সে মনে রাখার স্মৃতিটা হারিয়ে ফেলে তার আগেকারে অতীতে যা ঘটনা সেগুলো মনে রাখতে পারে না এবং এই মানসিক সমস্যার সমাধান করার এতটাই এই জন্যেই গুরুত্বপূর্ণ কারণ ছোটো থেকে বড়ো যারা বাচ্চারা আছে তাদেরও তারা পড়াশোনায় মন বসে না তাদের পড়া মনে রাখতে পারে না সব কিছুই ভুলে যায় এবং বয়স্করা যারা যারা কাজ করে তারাও মনে রাকতে পারে না